এই এলাকায় আমার পশু ডাক্তার আছে আর তারা প্রাণীদেরকে ভালো রাখার জন্য প্রাণীদেরকে সুস্থ রাখার জন্য তো তাদেরকে ঘর বন্দী করে রাখে না তাদেরকে মাঠে নিয়ে যাওয়া তাদেরকে মাঠ থেকে ঘুরিয়ে আনা তারপর সময়ে ওষুধ দেওয়া তারপর স্নান করানো তাদেরকে সময়ে খেতে দেওয়া তো এগুলো ওনারা দেখেন আর শেষবার আমার পশুদের পরীক্ষা করা হয়েছিলো হচ্ছে একমাস আগে আমার পশুদের পরীক্ষা করা হয়েছিলো আর পশুদের স্বাস্থ্যের জন্য আমার মাস গেলে ওই দুই থেকে তিন হাজার টাকা মতন খরচা হয় কখনও কখনও তার কমও হয় বা কখনও কখনও তার বেশিও হয়ে যায় তো এগুলোই আর কিছু না